বাংলা মানে বাংলা ভাষা আমরা বাংলা কথা বলি আমার স্বামীর সাথে বাংলা কথা বলি আর বাচ্চার পড়াশোনা করাই সে বাংলা বলি বাংলা আমার বাচ্চা আমরা বাঙালি আমরা বাংলা কথাই বেশিরভাগ চলি কথাবার্তা বলি আত্মীয়স্বজন আছে তার সাথে বাংলা ভাবে কথা বলি তারপর অনেক কিছু কিছু কথা বাংলায় এ দেখো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এবার কিছু কিছু মানুষ ঝগড়া ঝগড়া করে যদি কোনো একটা দোষ করে আমার বাচ্চা যদি একটা দোষ করে তখন বলবে ছেলে হোক কি মেয়ে হোক মেয়ে দোষ করলে তখন বলবে মা গুনে ঝি মার মতন হয়েছে কিছু কিছু মানুষ এরমভাবে বলে আবার যদি ছেলেও দোষ করে বাপ গুনে বেটা বলে বাপের মতন হয়েছে কিছু কিছু মানুষ এরমভাবে বলবে সে নানা ধরনের কথাবার্তা বলবে কিন্তু কিন্তু ওইভাবে না মায়েরা চায় বাচ্চাদের ভালোভাবেই শিক্ষা দিই কিন্তু আমরা বাংলাভাবে বাংলা ভাষাই আমরা ভালোভাবে শিক্ষা দিই বাচ্চাকে বাবু এরম হয়ে করবে না এরম ঝগড়া করবে না এরম করবে না ওরম করবে না বারণ করি এইভাবে চলবি সুন্দরভাবে চলবি সুন্দরভাবে কথা বলবি বসো খাও কেউ ঝগড়া করলে কার সাথে ঝগড়া করবে না ভালোভাবে সেখানটায় ভালোভাবে বলে এরম যদি কেউ একটা বাজে কথা বলে এরম বাজে কথা বলতে নেই কোনো একটা বাজে ভাষা দিয়ে বললো সেই ভাষাও ওরমভাবে বলবে না বাংলা কথাই দিয়ে আমার বাবু মানে সবাইকে বুঝিয়ে বলে আর বাবুকে আমিও চেষ্টা করি বাবু কারোর সাথে খারাপ ব্যবহার করবে না সুস্থভাবে চলবে কিছু কিছু মানুষ ওইভাবে মানে কথাবার্তা বলে খুব খারাপ লাগে আমার বাচ্চাটা আমার গুণেই আমার আমি আমার বাচ্চা যেন মা তো কোনো দোষ করে না বাপ মা চায় বাচ্চাদের সব সবাই সুন্দর করে মানুষ করুক কিছু কিছু কিছু মানুষ চায় না বাচ্চাদের সুন্দর করে মানুষ করুক এমন এমন মানে ভুল ধরিয়ে দেবে বাচ্চারা তখন মানে খারাপ খারাপ দিকে চলে যায় সেটা আমি চাই না আমার বাচ্চারা আমি সবসময় মানে বাংলা সবসময় শেখাই খুব সুন্দর করে বাড়ি থাকার জন্য এ বাবু এরম করবে না ওইভাবে চলবে এইভাবেই আমি আমার বাচ্চাকে বাংলা ভাষা শেখাই